হ্যাঁ কে আচ্ছা কে কত নম্বর হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা এটা কোথাকার যেন ওইদিকে ওই উত্তরপাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হয়েছে রাস্তাটা মেন রাস্তা থেকে মেন রাস্তা থেকে মেন রাস্তাটা কতটা কতটা হবে পরিমাণটা কতটা হচ্ছে ক ফুট পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট আচ্ছা আচ্ছা জল হ্যাঁ আচ্ছা এরকম কতগুলো ওয়ার্ড আছে জল পায়নি এরকম কতগুলো ওয়ার্ড আছে আচ্ছা কাছিপাড়া কাছিপাড়ায়

আচ্ছা আর কিছু আর কিছু আর কিছু আচ্ছা জল পায়নি এমন কত লিস্ট করা হয়েছে কি যারা তোমাদের বাড়ির এখনও পর্যন্ত পায়নি তারা ঠিক আছে তাদের ওই নম্বর এবং তাদের হয়ে থাকে ওইগুলো সমস্ত পোর্টাল থেকে সংগ্রহ করে একজন একজন নিয়ে চলে এসো আর সেই সঙ্গে রাস্তার ইয়া রাস্তাটা কত ফুট হচ্ছে একটা তৈরি করো সেটাও জমা দাও যার যার যাদের বাড়িতে এখনও পর্যন্ত জলের পাইপ যায়নি বা জল এখন পর্যন্ত পৌঁছায়নি তাদের নামধামগুলা একটা একটা কাগজে তিনটে পাস আছে তিনটে কাজের জন্য তিনটে পাস একটা হচ্ছে জলের জন্য তাদের নাম উপরে সমস্যাটা সমস্যার কথা লিখে তাদের নামগুলো ঠিক আছে তারপরে এই বাড়ির সমস্যা লিখে তাদের নামগুলো আর হ্যাঁ একদম টকটক করে নামধামগুলো লিখে আমাকে দিয়ে দাও একদিন আমি চেষ্টা করছি অ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাই হবে ঠিক আছে ওকে পরে একদিন দেখা করছি